হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ও এটা মাহাতো ফলেরই দোকান বলুন আপনার কীভাবে সাহায্য করতে পারি আপনাকে আমার দোকানে সব রকমেরই ফল পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল আপনার কি ওই কীরকম ধরনের যেমন আমার দোকানে আছে আম আছে জাম আম প্রত্যেকটা ধরনের ফল ওই কলা আপেল কমলালেবু নাসপাতি বিভিন্ন ধরনের ফলই পাওয়া যায় যেমন হ্যাঁ হ্যাঁ আমার দোকানে সব ধরনের ফল আছে অ্যাভোক্যাডো ব্লুবেরি প্রতিটা ধরনেরই ফল আছে আমার দোকানে অ্যাভোক্যাডো ওই এক কেজি আড়াইশো টাকা পড়ে যাবে আপনার ব্লুবেরি তিনশো টাকা আনকমন বলতে ড্রাগন ফল ড্রাগন ফ্রুটটা পাওয়া যাবে ড্রাগন ফলটা আর বিভিন্ন বলুন আপনি আর বিভিন্ন সব ধরনেরই ফলই আছে নারকেল সব ধরনের যে ধরনের ফল খুঁজবেন সে ধরনের ফলই পাবেন ইভেন যে গ্রামেগঞ্জে যেসব ফল ওই গাছে গঞ্জে পাওয়া যায় খেজুর জাম ওগুলোও আমার দোকানে পাবেন আপনি আমার আমাদের ওই সাতটার দিকে দোকান খোলে সাতটা থেকে একদম সারাদিন অব্দি রাত একদম দশটায় বন্ধ করা হয় হ্যাঁ হ্যাঁ আপনি যখন খুশি আসতে পারেন মোটামুটি হ্যাঁ যখন খুশি আমাদের বিকালটা একটু ভিড় হয় বিকালে একটু ভিড় হয় দেখে শুনে আসতে আমাদের দুপুরটা খালি থাকে বিশেষ করে দুপুরটা একটু খালি থাকে বিকাল দিকে বেশ ভিড় হয় আমাদের তো অন্য টাইমে এলে আপনি খালি পাবেন যখন খুশি আসতে পারেন সেটা ডিপেন্ড জায়গাটা ওই কেশিয়াপাতা ছকের ঠিক মধ্যিখানটায় মধ্যিখানে দেখবেন মাহাতো লোককে কাউকে জিজ্ঞেস করবেন যে মাহাতো ফলের দোকান কোথায় বললে যে কেউ দেখিয়ে দেবে ওই ওই কীটা বলুন চেরি ওটা ওটা ওই চারশো সাড়ে চারশো দেখতে হবে ওটা ওধারে আছে তো ওটা আমাদের সেই গোডাউন আছে তো দেখতে হবে আপনি আসুন তাহলে দেখব ওটা এই মনে হয় এই চারশো সাড়ে তিনশো ওরকমের মধ্যেই পড়বে পড়বে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখে রাখব আপনি তাহলে ওই কখন আসবেন বলুন আচ্ছা হ্যাঁ তাহলে দুপুরেই আসুন দুপুরে ফাঁকা থাকে আমার দুপুরে আসুন ঠিক আছে তাহলে রাখুন আপনি আসুন হ্যাঁ ঠিক আছে রাখছি